আমি বিভিন্ন রকমের গল্পের বই পড়েছি কিন্তু সবথেকে বেশি পড়েছি গোয়েন্দার বই গোয়েন্দাদের মধ্যে সবথেকে আমার ফেভারিট চরিত্র হচ্ছে ব্যোমকেশ বক্সী আর ফেলুদা ব্যোমকেশ বক্সী আর ফেলুদা যেভাবে তুড়ি মেরে যেসব কেসগুলো কঠিন কঠিন কঠিন থেকে কঠিনতর কেসগুলো যে সল্ভ করত এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো এছাড়া শার্লক হোমস পড়েছি শার্লক হোমসের প্রত্যেকটা গল্পই আমার খুব ভালো লেগেছে কিন্তু আমার সবথেকে বেশি সবথেকে বেশি যে আমাকে যেটা সবথেকে বেশি আমাকে বুদ্ধিগতভাবে চ্যালেঞ্জ করেছিলো সবথেকে বেশি যেই জিনিসটা আমাকে নাড়িয়ে ছিলো সেটা হচ্ছে আমি যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন কাহিনি পড়েছিলাম উনি ছোটো থেকে খুব পড়াশোনায় খুব ভালো ছিলেন উনি কা আমরা সবই জানি উনি কা ইংরেজ সরকারের বিরি বিরুদ্ধে কীভাবে লড়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন আমাদের দেশ যে আমরা এই এই যে স্বাধীন ভারতে বাস করছি এটা শুধুমাত্র একমাত্র ওনার জন্যই উনি ছাড়াও অনেকও অনেকেই ছিলো যাদের জন্য ওই আমাদের দেশ স্বাধীন হয়েছিলো শুধু ওনার একার কৃতিত্ব নেই কিন্তু অনেকটাই ওনার কৃতিত্ব আছে কিন্তু আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু যখন গ্রেফতার হয়েছিলেন মানে অত অত পুলিশ অত ফোর্স অত বড়ো বড়ো অফিসারদের চোখে ধুলো দিয়ে উনি যেভাবে প্রত্যেকবার পালিয়ে গিয়েছিলেন প্রত্যেকবার উনি বড়ো বড়ো অফিসারদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন এমনকি উনি যখন গৃহবন্দী ছিলেন তখন তখন উনি প্রায় প্রায় দেড়শো থেকে দুশো জন অফিসারদের মধ্যে অফিসারদের চোখে ধুলো দিয়ে উনি আমাদের দেশ ছেড়ে ছিলেন এটা আমার সবথেকে বেশি আমার আমাকে নাড়িয়ে ছিলো যে ওনার এতটাই ওনার আই কিউ লেভেল ছিলো যে একটার পর একটা একটার পর একটা অফিসার এত বড়ো বড়ো দুঁদে অফিসারদের চোখে ফাঁকি দিয়ে উনি আমাদের দেশ ছেড়ে ছিলেন